আমার কাছে ফোন রয়েছে ফোনের নেতিবাচক দিকগুলি হল বাচ্চারা বাচ্চারা ফোনের প্রতি খুব আকৃষ্ট শুধু কার্টুন দেখবে তার ফলে তারা পড়াশোনায় মন দেয় না পড়াশোনায় মন দেয় না এবং তারপরে টিউশন স্কুলে গেলে বকুনি খায় মার খায় সময়ের জিনিস সময়ে করে না সব সময় ফোন দেখে আর আমরা বড়রাও ফোন দেখলে সময়ের জ্ঞান মনে থাকে না তার ফলে সময়ের কাজ সময়ে হয় না কখন ফোন ফোন দেখছি ভুলেই যাই টাইম জ্ঞান সম্বন্ধে এর ফলে বাড়ির বড়দের কাছে বকুনি খায় এবং ফোনের মধ্যে যে ভাইরাস আছে তা আমাদের শরীরে এফেক্ট করে বা আমাদের তার ফলে আমাদের চোখ খারাপ হয় বা বাচ্চাদেরও চোখ খুব খারাপ হয়ে যায় এবং শরীর খারাপ হয় ভাইরাসের ভাইরাসের ফলে তাই ফোন দেখা যেমন খুব ভালো ফোন দেখার খুব ক্ষতিও আছে তাই ফোন বেশি না দেখাই ভালো বিশেষ করে বাচ্চাদের তো দেখাই উচিত নয় তাদের পড়াশোনায় প্রভাব ফেলে এবং তাদের পড়াশোনায় মন বসে না এর ফলে তাদের রেজাল্ট খারাপ হয়